আমি একটা এলজি টিভি কিনেছি তো টিভিটা ভালোই চলছে কোনো অসুবিধা নাই হ্যাঁ এলজি বত্রিশ ইঞ্চিটা কিনেছি টিভিটা ভালোই চলছে